গাছপালা বৃদ্ধির জন্য আমি দোআঁশ মাটিটাকেই বেছে নেই দোআঁশ মাটিটাকেই ব্যবহারও করি এই দোআঁশ মাটিতে মাটিতে যেসব খাদ্যগুণ থাকে বা যেসব যৌগ পদার্থ মাটির সাথে মিশে থাকে তা গাছপালা বৃদ্ধির জন্য যথেষ্ট সহায়ক বলে মনে হয় আমি এই গাছের জন্য জৈব সারের উপর গুরুত্বটা সবথেকে বেশী দিই জৈব সার বলতে কি জৈব সার বলতে গোবর সার খোল পাতাকে পচিয়ে একটা কম্পোস্ট সার তৈরি করা হয় এই যে জৈব সার এই জৈব সারের উপরে গুরুত্ব বেশী দেওয়ার চেষ্টা করি কারণ এই জৈব সারের প্রয়োগ বেশী হলেও গাছের বিশেষ কোনো ক্ষতি হয় না তাই জৈব সার এবং দোআঁশ মাটি গাছপালা বৃদ্ধির জন্য বিশেষ সহায়ক এটা আমার ব্যক্তিগত দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি